নতুন বাইক সাধারণত ভুল করে থাকে যেমন যারা নতুন গাড়ি কেনে কোনো নিয়মকানুন চলে না কিন্তু গাড়ির ভুল নয় যে ড্রাইভিং করে ড্রাইভিংয়েরই ভুল অনেক কিছু নিয়মকানুন মানল না নতুন গাড়ি পেয়েছে যে ভাবে হোক চলল তাতে তো একটা ঝুঁকি হতেই পারে যে পথচারীই হোক বা নিজেরই হোক তারপর নতুন গাড়ি অনেক ফ্যাশন হিসাবে সিস্টেম করেছে কিছু কিছু অসুবিধে হয় যেমন আগের গাড়িগুলো ভালো তিন জন বসার মতন সিট ছিল ভালোভাবে বসা যেত এখনকার গাড়িগুলো সব মডেল নিউ নিউ মডেল বলতে অল্প সিট এবং আপ ডাউন হয়ে থাকে পিছনে গার্ড থাকে না ড্রাইভারের পিছনে কেউ বসে থাকলে যে গার্ডটা ধরত সেই গার্ডটা না পেয়ে এখন ড্রাইভারকেই ধরে থাকতে হয় এটা খুবই বড় ভুল আমি মনে করি

আমি এই পিছনে গার্ডটার বিষয়ে বা সিট এই আপ ডাউন এই দুটো গাড়ির এই দুটো ভুল আমি গাড়ির খুব ভালোই মনে করি তো ফ্যাশন হিসাবে এখন যেভাবে ইয়ং ব্যাচেরা ফ্যাশন চাইছে দুজনে বসব গার্ডের দরকার থাকে না তারা অনেকটা ঝুঁকিতেও পড়ে

বাইক যেভাবেই হোক না কেন যদি কেউ নিয়মকানুন মেনে নিয়ন্ত্রণ হিসাবে চলে তো গাড়িরও ভুল থাকে না মানুষেরই সেও ভুল থাকে না যদি নিয়মকানুন মেনে চলে পরিস্থিতি ভাবে বুঝে চলে তো ভুল এগুলো আমাদেরই ভুল বুঝলে ভুল হবে আর ভুলটাকে না বুঝে যদি নির্ভয়ে যখন ছুটি গাড়ি নিয়ে সেটা গাড়ির দোষ হয়তো হবে বা মানুষেরও দোষ হবে তো গাড়ির এখনকার বাইকের আমার নজরে আমি এই দুটোই ভুল পাচ্ছি এক নম্বর পিছনে গার্ড তুলে দিয়েছে দু নম্বর সিটগুলো অনেক শর্ট এখান এবং আপ ডাউন করে দিয়েছে এগুলোই গাড়ির ভুল আমি আমি পাচ্ছি জানি না আর কে কীরকম ভুল পায় আগেকার অপেক্ষা এখন এখন সেলফ স্টার্ট করে দিয়েছে এবং সব সময় হেড লাইট জ্বলছে এসব তো সুবিধে যতটা সুবিধা আছে আবার ততটা ভুলও আছে যাক মোটামুটি আমি এই নিউ বাইকের পিছনে এই দুটো ভুল আমি পেয়েছি যারা চালায় তাদের তাদের লাইসেন্স না থাকলে পরে নিয়মকানুন মেনে চলা যেমন লাইসেন্স থাকলে হেলমেট পরে চললে পরে মানে একটা জীবনের ঝুঁকি থেকে বা পুলিশের ঝুঁকি থেকে দূরে থাকা যায় তো লাইসেন্স না করে এবং কানুন না মেনে বাইক নিয়ে বেরনোটা খুবই কোনো আইন মতভেদে